বর্তমান দিনের কর্মব্যস্ত জীবনে আমরা নিজেদের যত্ন ঠিকঠাক নিয়ে উঠতে পারি না কিন্তু আমরা যদি প্রতিদিন নিয়মিতভাবে যোগাভ্যাস করি কিছুটা সময় হলেও আমরা নিজেদের জন্য বের করতে পারি তাহলে হয়তো আমরা অনেক সুস্থ থাকব শারীরিক এবং মানসিক উভয় দিক থেকেই আমরা আমাদের শরীরকে যথেষ্ট পরিমাণে উন্নত দিকে নিয়ে যেতে পারব বর্তমান সময়ে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয় যেমন হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা পিঠে ব্যথা মাথা যন্ত্রণা ইত্যাদি বিভিন্ন বিষয় বিভিন্ন ধরনের যোগ অনুশীলনের মাধ্যমে আমরা এই সমস্ত বিষয়কে যথেষ্ট পরিমাণে নিয়ন্ত্রণ করতে পারব যেমন ভদ্রাসন পদ্মাসন শলভাসন গোমুখাসন ত্রিকোণাসন বজ্রাসন সুপ্ত বজ্রাসন ময়ূরাসন ইত্যাদি বিভিন্ন ধরনের যোগাসন রয়েছে যেগুলি আমাদের জীবনকে সুস্থ এবং স্বাভাবিক ভাবে সচল রাখতে পারবে শারীরিকভাবে সুস্থতার পাশাপাশিও আমরা মানসিকভাবেও সুস্থ থাকতে পারি এই যোগাভ্যাসের মাধ্যমে মানসিক ভাবে আমরা নিজেদের মন থেকে নেতিবাচক চিন্তাভাবনাকে দূর করে ধনাত্মক চিন্তাভাবনার উদ্ভব ঘটাতে পারি আমাদের চিন্তাভাবনার পরিবর্তন আনতে পারি যা মানসিক ভাব দিক থেকে আমাদেরকে অনেক শক্তিশালী করে তোলে